হ্যালো

হ্যাঁ বলুন আপনার কাছে যে এক ডোজ ওষুধ আছে ওটা আপাতত আপনি খেয়ে নিন আর যদি আপনার ওটা খেয়েও আপনার জ্বর না কমে তাহলে আপনি এখন তো আমি চেম্বারে নেই তো আপনি কালকে সকালে আমার দশটায় আমার চেম্বারে চলে আসবেন হ্যাঁ ওই ওষুধটাই আপাতত খেয়ে নিন খেয়ে দেখুন যে আপনার জ্বর কমছে কি না ঠিক আছে